আমি বেশি পছন্দ করি সমুদ্রে যেতে পর্বতেও ভালো লাগে আসল কথা কি আমার সব জায়গাতেই ভালো লাগে আমার হিস্টোরিকাল জায়গায় যেতে ভালো লাগে সবই মানে একটা হিস্টোরিকাল জায়গা মানে ঐতিহাসিক জাগায় যেতে ভালো তো লাগবেই কারণ সেখানে গিয়ে অনেক কিছু জানা যায় অনেক কিছু অতীতের জিনিস জানা যায় ফলে সেটা তো আমার ভালোই লাগে আবার সমুদ্রও আমাকে খুব টানে পাহাড়ও টানে কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে এখানেই সব থেকে বেশি যেতে আমি পছন্দ করি ধর্মীয় স্থানেও যেতে চাই কারণ সেখানে যেভাবে মন্দিরগুলো তৈরি হয়েছে সেগুলোর ঐতিহাসিক ব্যাপারগুলো আছে সেগুলোর জন্য আমি এখানেও যেতে চাই ভালো লাগে সব জায়গাই ভালো লাগে